বয়স্ক মানুষ তো শরীরে প্রবলেমের জন্য সেরকম খুব একটা খেলাধুলো করতে পারে না তবে বাড়িতে বসে লুডো খেলে কিংবা কোথাও গিয়ে বা কারও সাহায্যে তাস এইসব ধরণের খেলাধুলো খেলে এছাড়া বাড়িতে সপরিবারে অনেক ধরণের মজার খেলাধুলোও করে থাকে